হ্যাঁ বলছি এটা কি হরিপদ নার্সারি হ্যাঁ বলছি আমি এই সামনেই পুজো আসছে না আপনাদের হ্যাঁ তার জন্য আমি কিছু ফুল নিতাম সেই বিষয়ে আপনাকে জানতে চাইছি বলছি আপনার এখানে গোলাপ ফুলের দাম কত ও আমাদের তো অনেক লাগবে ম্যাডাম প্রায় একশো পিসের ওপরে লাগবে দামটা একটু কম করা যাবে না আচ্ছা রজনীগন্ধা ও ও আচ্ছা আমি যদি বলি যে আমি যদি বলি যে আপনি ফুলের সাথে সাথে আপনি আপনাকে সাজিয়েও দিতে হবে তাহলে কি সাজানোর লোক পাওয়া যাবে

বেশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বলছি আপনাদের কি ফুল কি মানে আমার এই পুজোর এই মণ্ডপে এইখানে কি ডেলিভারি করার ব্যবস্থা আছে তো আপনাদের তাহলে সামনের মাসের দশ তারিখে আমার লাগবে ফুলগুলো তাহলে কি আপনাকে অগ্রিম টাকা দিয়ে দেব তার আগে গিয়ে আপনি তাহলে পাঠিয়ে দেবেন তাহলে আমি আর কাউকে দেখছি না আর দামগুলো কিন্তু একটু কমাতে হবে কিন্তু হ্যাঁ আবার বলি শুনুন আপনকে গোলাপ ফুল লাগবে প্রায় দুশো পিস রজনীগন্ধা লাগবে একশো সূর্যমুখী লাগবে একশো আর এমনি সাজানোর জন্য কয়েকটা ফুলের মতো কৃত্রিম ফুল দিলে পরে কটা লাগবে কৃত্রিম ফুল আর আপনাকে সাজিয়ে দেওয়ার জন্য একটা লোক দরকার ঠিক আছে তাহলে আপনি একটু আলোচনা করুন হ্যাঁ ম্যাডাম দিয়ে আমাকে জানান তাহলে যে মানে কত কি দাম হবে না হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আপনাকে আগামীকাল আর একবার ফোন করবো হ্যাঁ রাখছি ম্যাডাম ধন্যবাদ হ্যাঁ